বলছি আপনাদের তো ও সাইটে নেটে নেটে দেখলাম আপনারা পুরী নিয়ে যাচ্ছেন বলছি মাথা পিছু কত টাকা করে পড়বে আর কোন কোন জায়গা দেখাবেন ঘুরিয়ে একটু ঠিকঠাক

বলছি যে তাহলে আমরা ধরুন পাঁচজন যাব তো ডিসকাউন্ট কী হবে হ্যাঁ কীসে নিয়ে যাবেন বাসে না কি হ্যাঁ হ্যাঁ পাঁচজন হ্যাঁ আর কখন কী খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কোথায় থাকা এসব একটু

তা আপনার সঙ্গে তাহলে কোথায় যোগাযোগ করব বলুন তাহলে সেখানে যাই আপনাদের জায়গাটা বলুন কোন এরিয়ায় হচ্ছে কীভাবে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আ আমি তাহলে আজকের বৃহস্পতিবার সোমবার দিনকে তাহলে আপনাকে ফোন করে আর চলে যাই হ্যাঁ সে

ঠিক আছে ঠিক আছে এই নাম্বারটা তো আমি ফোন করে যাব ঠিক আছে রেখে দিচ্ছি স্যার